আমি আজ সকাল সাতটায় পুরুলিয়া রথতলা থেকে জয়চন্ডী পাহাড় যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করি এখন আমি গন্তব্যে পৌঁছে গেছি ক্যাব ভাড়া দেওয়ার জন্য আমি আমার ফোনপে ইউপিআই ব্যবহার কি করতে পারি